আমাদের স্থানীয়তে স্কুল কলেজ সবই রয়েছে এই বড় হাই স্কুল রয়েছে যেখানে বাচ্চারা প্রতিনিয়ত স্কুলে যায় পড়াশুনো করে আর সামনে একটা কলেজও রয়েছে তো ওখানেও ভালোভাবে ওটা পড়াশুনো করা হয় আর আমাদের আশেপাশে পড়াশুনোর সুযোগও খুবই ভালোভাবে করে দিয়েছেন আর এই আমাদের বাড়ির পাশে একটি কোচিং সেন্টার রয়েছে যেখানে বাচ্চাদের অঙ্ক খুবই ভালোভাবে শেখানো তো অনেক দূর থেকেই বাচ্চারাও এই কোচিং সেন্টারে পড়তে আসে আর একটি রয়েছে একটু বাড়ির থেকে দূরে তো ওখানে আমি পড়াশুনো করেছি কিছু বছর আগে তো ওইখানেও বহু দূর থেকেই বাচ্চারা পড়াশুনো করতে আসে তো আমাদের সরকার বাড়ির পাশে একটি সরকারি স্কুল রয়েছে তো সরকারি স্কুলের ভালোভাবেই পড়াশুনো করা হয় আর দুপুরে মিড ডে মিলে খাওয়ারের ব্যবস্থাও করা আছে যেখানে বাচ্চারা ভালোভাবেই পড়াশুনো করতে পারে এবং কোনওরকম সুবিধা অসুবিধাও যেমন না হয় সেই দিকেও খেয়াল রেখেছে তো সরকারি স্কুলে এ খুবই ভালো ব্যবস্থা করা আছে আর আমাদের আশেপাশে একটি গ্রামীণ হসপিটাল রয়েছে তো এই হাসপাতালে এ সবরকম চিকিৎসা করা হয় যেখানে বহু দূর থেকে মানুষ আসে চিকিৎসা করে এবং খুবই ভালোভাবে চিকিৎসা করা হয় এখানে অনেকজন চিকিৎসক রয়েছে যারা খুবই ভালোভাবে চিকিৎসা করে আর এই চিকিৎসার ক্ষেত্রে কারণ আমাদের কোনওরকম শারীরিক সমস্যা হলে আমরা ওই পাশের গ্রামের হাসপাতালেই যাই সেখানে খুবই ভালোভাবে চিকিৎসা করা হয়